পশ্চিমবাংলায় বিশেষ করে তহবিল এবং বিনিয়োগ থেকে যে আমাদের রাজ্যে যে ট্যাক্স পাই বিশেষ করে ট্যাক্স দু রকমের হয় একটা হচ্ছে সেলস ট্যাক্স আর একটা হচ্ছে জি এস টি এই দুটোর মধ্যে দিয়ে এবং আর একটা ইনকাম পাই সেটা হচ্ছে সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভার যেসব যে কর আসে সেই সেটাও একরকম ট্যাক্সেরই মতন কিন্তু এটা ট্যাক্স বলা যায় না কেন এটা তার সমস্ত বাড়ির জল ক জল তারপরে রোড তারপর ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্য তার জন্য একটা ট্যাক্স পাই এবং সেই ট্যাক্স থেকেও আমাদের দেশের তহবিল আসে যেমন বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর থেকে পাই যেমন বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স সমস্ত ইন্স্যুরেন্স সেক্টর থেকেও পাই যেমন করে কিছু ট্রেজারি যেমন জমি রেজিস্টার করে এবং সেখান থেকেও পায় এবং বিশেষ করে আরও আমার যতটুকু ধারণা এগুলো সঠিক কিনা আমি সব জানি না তবে এটা আইডিয়া স্বরূপ বলছি বিশেষ করে আমাদের রাজ্য সরকার যেসব রোডে গাড়ি বিক্রি হয় তারপরে একটা ট্যাক্স ধরে সেখান থেকেও ইনকাম করে